এটা কি রয় ইলেকট্রিক আপনি কি ওনার বলছেন আসলে আমি একজনের কাছ থেকে খবর পেলাম যে আপনার দোকানে না কি অনেক ভালো ভালো ফ্রিজ পাওয়া যায় তো আমি ভাবছিলাম যে একটা ফ্রিজ নেব তো আমার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে একটা ভালো ফ্রিজ দরকার তো তো এগুলোর মধ্যে কোনটা সব থেকে বেটার হবে ও আচ্ছা তো এটা বলছেন যে ভালো হবে তো ওটা কত ফুট বা কত ইঞ্চির ও ঠিক আছে আমি তাহলে আপনার দোকানে গিয়ে একদিন দেখে আসব আর আপনার দোকানে কি ফ্রিজ রিপেয়ার করা হয় ও আচ্ছা ঠিক আছে আমি ভাবছিলাম যে তাহলে আমাদের বাড়িতে যে পুরনো ফ্রিজটা আছে সেটা রিপেয়ার করব ওটা হচ্ছে স্যামসংয়ের আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে

ঠিক আছে সে না হয় আপনি আপনার স্টাফকে পাঠাবেন আমি ফ্রিজটা দিয়ে দেব তো আমি একদিন নিজে গিয়ে আপনার দোকানে নতুন একটা ফ্রিজ নিয়ে আসব হুম আর ভালো হবে তো ফ্রিজগুলো আর রিপেয়ার টিপেয়ার করে দেবেন তো যদি কিছু প্রবলেম হয় হুম আচ্ছা ঠিক আছে তো আমি একদিন যাব তো কবে আপনি ফ্রি থাকবেন হুম আচ্ছা ঠিক আছে আমি দু তিনদিনের মধ্যেই যাব ঠিক আছে ঠিক আছে রাখছি